আমাদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় জায়গা সবার আগে আমি জানি কালীঘাট কালীঘাট মন্দির কালি মায়ের মন্দির তারপরে আছে দক্ষিণেশ্বর তারপরে সবচেয়ে তোমার নামি দামি জায়গা এক নামেই সবাই চেনে সুন্দরবন সুন্দরবনে গিয়ে ওখানে তোমার বাঘ দেখা যায় বানর দেখা যায় হরিণ দেখা যায় কুমির দেখা যায় সবাই ওখানে মাছ ধরতে যায় জাল নিয়ে জেলেরা যায় তা কীভাবে মাছ মারছে কীভাবে মাছ ধরছে নৌকায় করে যাচ্ছে ওখানে যখন ট্যুরে যাওয়া হচ্ছে সেখানে সবাই বোটে করে সেখানে গিয়ে বাঘ দেখা হচ্ছে হরিণ দেখা হচ্ছে ফরেস্টার অফিসে গিয়ে সেখানে ব্যবস্থা আছে সুন্দরবন জঙ্গলের মধ্যে তারপরে ওখান থেকে আমাদের এখানে মন্দির দক্ষিণেশ্বর মন্দির তাছাড়া আমাদের পশ্চিমবংলার বাইরে তিরুপতি বালাজি মন্দির খুব সুন্দর জায়গা সেখানে সবাই মিলে গিয়ে গিয়ে একসাথে গেলে খুব আনন্দ হয় সিঁড়ি সিঁড়ি ভেঙে চড়ে যেতে সাতখানা পাহাড়ের পরে সে মন্দিরটা আসে অদ্ভুত দেখতে মন্দিরটা তিরপতি বালাজি মন্দির আবার আছে তোমার হরিদ্বার হরিদ্বার মন্দিরটা সেখানে মা মনসাদেবীর মন্দির আছে কৈলাস গঙ্গা সেখানে স্নান করে জলটা এত সুন্দর পরিষ্কার সে জলটা চান করে মনটা একদম শীতল হয়ে যায় মনে হয় যেন কত কষ্ট থেকে মুক্ত হয়ে গিয়েছি গঙ্গায় চান করে তারপর আছে আমাদের কেদারনাথ বাবা শিব ঠাকুরের মন্দির সেখানে মনে হয় গিয়ে ওখানে মনটা খুব শা শান্ত হয়ে যায় এমনি ঠান্ডা আছে ওখানে প্রচণ্ড ঠান্ডা প্লাস মন্দিরটা দর্শন করে বাবার দর্শন করে মনটা একদম শান্ত হয়ে যায় তাছাড়া আছে আমাদের সনাতন মন্দির দিল্লিতে শ্রী বালাজি মন্দির হনুমান মন্দির হনুমান মন্দিরে প্রত্যেক মঙ্গলবারে মঙ্গলবারে পুজো দিতে খুব ভালো লাগে এবং হনুমানজির পুজো দিয়ে মনটা খুব শান্ত মন তৃপ্ত হয়ে যায় তাছাড়া দিল্লিতে আছে কুতুব মিনার লাল কেল্লা আমাদের অনেক পুরাতন ইতিহাস লাল কেল্লা ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটটা আবার আমাদের ইন্ডিয়ার ভারতের সবচেয়ে তোমার নামি দামি জায়গা তাছাড়া আছে বদ্রীনাথ কাশী মন্দির করার পরে আবার ফিরে আসি আমাদের সুন্দরবনের কথায় আমাদের সুন্দরবনে যখন আমরা এখান থেকে যাই সুন্দরবনে ঘুরতে তোমার শীতকালে সুন্দরবনে ঘুরতে গেলে কত পশু পাখি দেখা যায় রৌদ্রে তোমার নদীর পাশে চলে আসে তখন বাঘ চলে আসে তখন বাঘ দেখা যায় আমরা যখন বোটে করে যায় তখন বোটে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ভালো করে দেখা যায় তারপরে আছে তোমার হরিণ রোদ রৌদ্রে খেতে এসে রোদ সেঁকতে আসে বাঁদর আসে তাছাড়া তারকেশ্বর বাবা মহাদেবের মন্দির